বারো দুই দু হাজার আঠেরো চোদ্দ তিন দু হাজার উনিশ সতেরো পাঁচ দু হাজার কুড়ি পঁচিশ আট দু হাজার একুশ ছয় নয় দু হাজার বাইশ